আমি নিজে একটা সামাজিক প্রকল্পের মধ্যে আছি যে ব্যাঙ্কের দশজন মিলে একটা সেলফ হেল্প গ্রুপ হয় না ওতে আছি ওই সেলফ হেল্প গ্রুপের সুবিধা হচ্ছে এখন বাড়ির মেয়েদের হাতে ছাড়া ব্যাঙ্কে লোন দেবে না তার জন্য আমাদেরকে প্রথমে দশজনকে ব্যাঙ্কে গিয়ে নাম লেখাতে হবে তারপর একটা দল তৈরি করতে হবে যেই দলে আমাদের দশজনের মত একই হতে হবে তার মধ্যে তিনজনকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে হবে কিন্তু য যেই দায়িত্বটাই নেওয়া হোক সেটা দশজনের মধ্যে আলোচনা করে তবেই নিদ নিতে পারবে নাহলে পারবে না তখন দশজন মিলে একটা ব্যাঙ্কে ওই টাকা জমা দিতে হয় তারপর আমরা সেই টাকাটা আমাদের ব্যাঙ্কে দেখে তারপরে লোন দেয় সেই লোন আমরা দশজনের মধ্যে ভাগ করে নিই তারপর সেই লোনটা নিয়ে আমরা একটা ব্যবসা ছোটখাটো ব্যবসার কাজে লাগাই কেউ বাড়ির কাজে লাগায় তারপর ওই লোনটা প্রতি মাসে ঠিক এক থেকে পাঁচদিন পাঁচ তারিখের মধ্যে ওটা পরিষেবা করতে হয় পরিশোধ করতে হয় ওই লোনটা তখন দিয়ে দিতে হয় ব্যাঙ্কে গিয়েই ওরকম করে কখনও এক বছরে লোন শোধ পরিশোধ হয় কখনও দু বছরে কখনও দেড় বছরে এইভাবে লোন পরিশোধ হয়